হ্যাঁ বিবাহবাড়ি বা বিবাহ অনুষ্ঠান কখনও হলে সেক্ষেত্রে জল হচ্ছে একটা খুবই প্রয়োজনীয় দ্রব্য আর জল সব কাজেই লাগে খাওয়া দাওয়া স্নান করা এছাড়াও গৃহস্থালি নানা কর্মের সময় জলের আমাদের প্রয়োজন হয়ে যায় তাই এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয় তখন আগে থেকেই বড় বড় ট্যাঙ্কে জল সংগ্রহ করে রাখা হয় বা বড় বড় গ্যালেনে আগে থাকতেই জল ভরে রাখা হয় এভাবেই মানে বিয়েবাড়ি বা বিবাহ অনুষ্ঠান হলে আমরা আগে থেকে বড় বড় ট্যাঙ্কে জল সংগ্রহ করে রাখি আর তাছাড়া আমাদের বাড়িতে কল রয়েছে সেই কলের জল দিয়েই কাজ করা হয়